হাঁটুর ব্যথার নিরাময়ের জন্য প্রথমে গরম ঠাণ্ডা সেঁক দেওয়া হয় বরফ দেওয়া হয় বাড়িতে ভলিনি দিয়ে হালকা মালিশ করা হয় অনেক সময় নুনের সাথে কাপড় দিয়ে ওই ব্যথা জায়গাটাকে বেঁধে দেওয়া হয় তারপর না কমলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ওনার পরামর্শ মতো কাজ করি